হ্যাঁ আমি হেলথ সেন্টারের ম্যানেজার শ্রীমন্ত পাল বলছি বলুন দেখুন আমরা তো আমাদের মতো করে ঠিক মতো করেই দেখছি সব কিছু সব কিছু মানিয়ে নিয়ে চলছি তারপরে একটা আমরা আমাদের পক্ষ থেকে পুরোপুরিভাবে চেষ্টা করছি এবার যেহেতু আপনার কিছু অসুবিধা হয়েছে বলছেন ওটার দিকে আমরা নিশ্চয়ই গুরুত্ব দেবো আপনার যেহেতু অসুবিধা হয়েছে আমরা তো আর সেটাকে ছেড়ে দিতে পারি না না আর আমরা খুব কড়া নজরেই ওটা দেখবো আপনার যে সমস্ত অসুবিধাগুলো হচ্ছে এবং বলছেন যে ওষুধের মান খুব ভালো না না তাই তো আর ঠিকঠাকভাবে পরিষ্কার পরিছন্ন না হ্যাঁ ঠিক আছে ওই আপনি যখন বললেন অবশ্যই দেখবো এর আগে তো আমাদেরকে কেউ বলছিলো না কোনো কোনো রকমই অভিযোগ আসেনি আপনি প্রথম অভিযোগ করলেন এতে আমরা নিশ্চই গুরুত্ব দিয়ে আপনার বিষয়গুলোকে নজর রেখে দেখবো যে যাতে কোনো বিষয় আর কোনো অসুবিধা না হয় এটা নিয়ে আর চিন্তা করবেন না আর আপনি প্রথম অভিযোগ করলেন কারণ এর আগে তো আমাদের কেউ অভিযোগও করে না সব কিছু ভালো মতোই ছিলো হয়তো এবারে যেই ওষুধগুলো আরে আসছে তার মানটা অতোটা ভালো না আরে নিশ্চয়ই আমরা ওইটার ওপর দেখছি হ্যাঁ অবশ্যই বুঝতে পারছি স্যার আমাদের ভুল হয়ে গেছে আমরা পরেরবার আপনাকে আর কোনো অভিযোগ করার সুযোগ দেবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার ধন্যবাদ